হ্যাঁ বলুন তো আপনি কোথা থেকে বলছেন ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার তো যেহেতু আমি একটা কাজে বেরিয়ে গিয়েছি আমার তো যেতে একটু দেরি হবে কেন ও তো পাইপ ও আচ্ছা কি পাইপ কি আমি নিয়ে তো আপনার কি সব পাইপ ফাইপ কেনা আছে না কি আমাকে কিনে নিয়ে যেতে হবে কীরকম কী তাহলে তো

ও তো আমার তো একটু সময় তো লাগবে কেন আমি তো একটু জায়গায় আছি আবার সেখান থেকে নেমে আমাকে পাইপ দেখে কিনে নিয়ে যেতে হবে এবার আমাকে ধরুন দু তিন রকম পাইপ নিয়ে যেতে হবে আমরা কীরকম লাগবে দুই ইঞ্চি নিয়ে যেতে হবে তিন ইঞ্চি নিয়ে যেতে হবে চার ইঞ্চি নিয়ে যেতে হবে সব পাইপ তো আমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে আমাকে তো সময় তো দিতে হবে এক্কুনি হুটোপাটা করলে তো হবে না ও কে আমাকে সেটাই তো আমাকে তো নিয়ে আসতেই তো হবে তো নাহ তা আপনি তাহলে ওয়েট করুন একটু আমাকে তো ওয়েট করতে হবে তো নাহ তো আমি এমন জায়গায় আছি আমাকে তো সেইগুলো নিয়ে যেতে হবে পুরো পাইপ চেঞ্জ করতে হবে কি ওখান থেকে কেটে জুড়তে হবে হুম সেটা অবশ্য ঠিক আছে ঠিক আছে